নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য নতুন নতুন জায়গা যাওয়া দরকার আর আপনি যদি আমার মতন কিছু টিপস অবলম্বন করতে পারেন তাহলে জায়গায় বসে কিছুটা নতুন পাখি দেখতে পাবেন যেরকম আমি আমার বাড়ির ছাদে পাখিদের প্রয়োজন সকালবেলা খওয়ার জল দই তার ফলে নতুন নতুন নতুন পাখিরা খেতে আসে এবং সেইভাবে পর্যবেক্ষণ করতে পারি এছাড়াও আপনার আশে পাশে যে গাছগুলো আছে সেই গাছেগুলো পাখিদের বাসস্থানের জন্য বড় বড় মাটির ফেলে ফের ড্যাম বা কলসি বেঁধে দ্যাম তাহলে সেখানে পাখিরা বাসা বাঁধতে আসবে এবং সেটার নিরাপদ থাকবে তার ফলে পাখির সংখ্যাও বাড়বে এবং নতুন নতুন পাখি দেখা যাবে এটাই আমার কাছে টিপস সেটা সবাই এটা ফলো করতে পারেন